তেজপাতা রেস্টুরেন্ট হুম আমি বাগনান থেকে চন্দন মন্ডল বলছি আমি আমার পরিবারের জন্য চার প্লেট বিরিয়ানি এবং চার প্লেট মোমো অর্ডার করেছিলাম কিন্তু তার বদলে আপনারা আমাকে পোলাও ভাত চার প্লেট এবং তার সাথে চিকেন কষা দিয়েছেন চার প্লেট তা আমার পরিবারের মানুষরা তো বিরিয়ানির জন্য বা পোলাও ইয়ে ওই মোমোর জন্য অপেক্ষা করছিলো কিন্তু আপনি একটা কাজ করুন নয় আপনি আপনার লোককে পাঠিয়ে এটাকে এ যেটা অর্ডার করেছিলাম সেটা দিয়ে যান বা আমার টাকাটা রিফান্ড করুন কেননা আমাদের আমি আমার আপনাদের পুরানো কাস্টমার আপনাদের এরম ভুল কখনও হয় নি বাট কি কারণে হয়েছে সেটা বলতে পারবো না তাই রিকোয়েস্ট করছি এটা আপনি নয় রিফান্ড করে দিন নয় যে যেটা ডেলিভারি করেছিলেন ওইটা চেঞ্জ করে আমাকে দিয়ে যান আর আপনাদের এই ভুলগুলো কিছু সময় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করা যাচ্ছে এগুলো একটু সাবধানে ডেলিভারি করবেন কেননা কাস্টমার তো জানেন যে এখন প্রচুর রেস্টুরেন্ট হয়ে গেছে অন্য রেস্টুরেন্টেও অর্ডার করতে পারি কিন্তু আপনারা আপনার কাছে আমরা এই পুরানো কাস্টমার তাই আমি আপনার কাছে বারবার অর্ডার করি কিন্তু আপনার কাছে এই ভুল অডারটি আমি আশা করতে পারছি না তাই প্লিস আপনার নয় রিফান্ড করুন আর নয় আপনি আমি যে রেস যেটা অর্ডার করেছিলাম সেটাকে চেঞ্জ করে দিন